বারো তিন দুহাজার এক বাইশ পাঁচ দুহাজার এক একুশ ছয় দুহাজার তিন তেইশ নয় উনিশশো আটানব্বই এক এক দুহাজার এক